যে কোনো কাজ করার আগে সেভাবে কোনো একটা ট্রেনিংয়ের প্রয়োজন হয় যাতে সেই কাজ করতে গিয়ে তেমনভাবে কোনো বাঁধার সম্মুখীন না হয় যখন কেউ সাঁতার সাঁতার কাটতে যায় তার আগে যে সমস্ত পরিকল্পনাগুলি করা উচিত সেগুলি প্রথমত সাঁতারের জন্য ট্রেনিং নেওয়া উচিত স্থানীয় কোনো ক্লাব বা কোনো জায়গা থেকে সাঁতারের ট্রেনিং দেওয়া হয় সেখান থেকে ট্রেনিং নিলে সেই দুর্ঘটনাগুলি অনেকখানি কমানো যায় দ্বিতীয়ত যখন সাঁতার কাটা হয় তখন কোনো সাঁতারবিদ বা কোনো বন্ধু বা যে সাঁতার সম্বন্ধে যার অভিজ্ঞতা আছে সে সমস্ত ব্যক্তিদেরকে সেখানে রাখা উচিত যাতে কোনো বাঁধা বা কোনরকম দুর্ঘটনা না হয় তাই প্রথমত আমি বলবো যে কোনো সাঁতারবিদের কাছে ট্রেনিং নিয়ে সাঁতার শুরু করাই ভালো দ্বিতীয়ত যদি কোনো অভিজ্ঞতা না থাকে যদি সাঁতার সম্বন্ধে কোনো জ্ঞান না থাকে সেই ক্ষেত্রে সাঁতার প্রতিযোগিতা বা সুইমিং পুল বা কোনো পুকুর বা কোনো জলাশয়ে গিয়ে সাঁতার না কাটাই ভালো নাহলে কখন দুর্ঘটনা ঘটবে তা কেউ বলতে পারবে না